আমি একটা দোকান থেকে রেডমি আমি একটা আমি শালুচি মোয়া আমি একটা দোকান থেকে শালুচি মোবাইলের দোকান থেকে একটা ফোন কিনি রেডমি যেটা আমার খুবই ভালো লেগেছিলো মোবাইলটা দেখে আমি কিনি মোবাইলটার সাউন্ড কোয়ালিটি স্পিকার ক্যামেরা সব কিছু স্টোরেজ সব কিছু আর কী ভালো ছিলো তাই জন্য আমার মোবাইলটা সুবিধা হয়েছিলো তাই জন্য ওটা আমার ভালো লেগেছিলো